ভারতের খনিজ শিল্পগুলির মধ্যে কয়লা শিল্প ও বনজ শিল্পগুলি সবচেয়ে বেশি অদৃশ্য হয়ে যাচ্ছে এগুলি খুবই তাড়াতাড়ি সংরক্ষণের প্রয়োজন কারণ এইভাবে যদি বিভিন্ন জায়গা থেকে আরও দীর্ঘদিন ধরে কয়লা তুলে নেওয়া হয় তবে বহু শহরের নিচে জায়গা ফাঁকা হয়ে যাবে এর আর বনজ শিল্পের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের বিভিন্ন জায়গার বনজঙ্গল কেটে ফ্ল্যাট বাড়ি এবং রাস্তাঘাট কলকারখানা তৈরি করা হচ্ছে তাতে আমাদের প্রকৃতির বিভ্রাট এবং বিপর্যস্ত ঘটছে বনজ শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য ভারতীয় সমস্ত মানুষের রাস্তার ধারে ধারে এবং নিজের বাড়ির আশেপাশে গাছ লাগানো দরকার বনজ শিল্পের অদৃশ্যতার কারণে ভূমিকম্প এবং পশু পাখিদেরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই কারণে আমরা নিজেরাও দেখতে পাচ্ছি দিন দিন পশুপাখি কীভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে আমাদের ভারতীয় নাগরিকদের এই নিয়ে চিন্তা করা উচিত